আমি সাধারণত নাচের অনুশীলন করি আমার রুমের মধ্যে একটা ছোট বক্স বাজিয়ে সেটাতে আমি প্রতিদিন আমার রুমের মধ্যেই অনুশীলন করি নাচের আর সেটা করার পর আমি আমার মা অথবা আমার দিদিকে ডেকে নিই যে আমার নাচের অনুশীলন ঠিক হয়েছে কি না আর সেটা ভালো হয়েছে কি না কারণ সেটা যদি ভালো না হয় সেটা আমি আবার করার চেষ্টা করি আর যতক্ষণ না হচ্ছে আমি করতেই থাকি কারণ সেটা যদি আমার ঠিক না হয় তাহলে আমার নাচের অনুষ্ঠানে আমি ঠিকমতো করতে পারবো না আর আমার নাচ থেকে আমি উন্নত করতে পারবো না আর উন্নত করতে না পারলে আমি অনুপ্রাণিত থাকবো না তাই আমি প্রতিদিন আমার নাচের জন্য আমার রুমে অনুশীলন করি এবং আমার বাড়ির লোক আমাকে সেটাতে সাহায্য করে কোনটাতে কীভাবে করতে হবে এবং আমার মা আমার দিদি সেটাতে অনেকভাবে সাহায্য করে আমাকে আর সেটা থেকেই আমি অনেকটা ভালো করি অনুশীলন করতে পারি আর অনুশীলন করতে করতেই আমার নাচ অনেকটা ভালো হয়ে গেছে এবং সেটাতে সেটা দিয়ে আমি আমার নাচকে অনুপ্রাণিত করতে চাই এবং সেভাবেই থাকতে চাই আমার নাচ থেকেই আমি আমার অনুপ্রাণিত থাকবো এবং থাকতে চাই তাই আমি আমার রুমের মধ্যেই আমার নাচের অনুশীলন করি সাধারণত